পূর্ব বর্ধমান জেলার কিছু দাতব্য সংস্থা বা কিছু দল আছে যারা পূর্ব বর্ধমান জেলায় অবদান রাখে সেগুলো হচ্ছে লায়ন্স ক্লাব অব বর্ধমান স্বাস্থ্য গতিনারী ও শিশু উন্নয়নের উন্নতি ফুডিশ ক্লাব বর্ধমান ক্লাব ইত্যাদি জায়গাগুলি বিভিন্নভাবে পূর্ব বর্ধমান জেলার মানুষদের জন্য অনেক কিছু কাজ করে থাকে আর এই সংগঠনগুলি সাহায্য করে থাকে বেশিরভাগ তারা সা সা যেসব জিনিসগুলোকে সমর্থন করে তারা হলো যে তারা নারীদের পড়াশোনার ব্যবস্থা করেন ভালোভাবে এবং গরিবদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার এবং থাকার ব্যবস্থা করে দেন এরা খুব ভালোভাবেই তাদের খাওয়া দাওয়া ঘুর এবং থাকার ব্যবস্থা করে কাছাকাছি বৃদ্ধাশ্রম তো আছেই বৃদ্ধাশ্রমের নাম হলো নেতাজী বৃদ্ধাশ্রম সারদা মা বৃদ্ধাশ্রম রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম শিশু যত্র কেন্দ্র বলতে এখানে শিশুযত্ন কেন্দ্র আলাদা করে নেই ছোটো ছোটো প্লে স্কুল আছে সে প্লে স্কুলেই শিশুদের যত্ন করা হয় প্রি প্রাইমারি স্কুল আছে আর এখানে ক্রমশ গৃহহীন পরিবার বাড়তে দেখেছি যেখানে দেখেছি যে কোনো বন্যা বা কোনো কারণে মানুষরা গৃহহীন হয়ে যাচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই ব্যবস্থা করা হচ্চে